জোম্যাটো আপনাদের কাছে অনলাইনে একটা খাবারের অর্ডার দিয়েছিলাম অর্ডার নম্বর চার ছয় আট নয় আজকের ডেটে ছিল এই অর্ডারে চারটে নান চারটে রুটি এক প্লেট চিকেন কষা দুটি ফিশ ফ্রাই ছিল আমি এই অর্ডার পরিবর্তন করতে চাই মেনু একই থাকবে পরিমাণটা বেড়ে যাবে আটটা নান আটটা রুটি হ্যাঁ হ্যাঁ চারটে নান ছিল আটটা নান হবে আর চারটে রুটি ছিল আটটা রুটি হবে হুম ফিশ ফ্রাই দুটো ছিল তিনটে করুন আর যা ছিল তাই থাকবে এটা দিতে পারবেন তো বাড়তি টাকাটা অনলাইনে পেমেন্ট করব আপনাদের কাছ থেকে সম্মতি পেয়ে